হ্যালো তুহিনা ম্যাডাম ভালো আছেন হ্যাঁ আমি ভালোই আছি আমি ভাবছিলাম মুম্বাইতে বড়ো কোনও বিউটিশিয়ান কলেজে ভর্তি হবো তো আপনি কী বলেন আমার যাওয়া উচিত হ্যাঁ তাই জন্য ভাবছি ওখানে গেলে ভালোই হয় অনেক কাজের সুযোগও আছে ম্যাডাম বলছি পাসপোর্ট তো লাগবে আমার কি আছে কিন্তু সেইটা আপডেট করতে হবে কোথায় করাবো বলুন ও আচ্ছা ওখানে করায় তো করবে কত পড়বে ও দু হাজার টাকা এত আচ্ছা ঠিক আছে যাবো যখন ঠিক করেছি তখন এটা তো করতেই হবে দরকার আছে না আচ্ছা ধন্যবাদ ম্যাডাম আমাকে এতটা উপকার করার জন্য ভালো থেকো রাখলাম